আমি কিছু দিন আগে বাজার থেকে একটি ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসছি ওয়াশিং মেশিনটি কিছু দিন বাড়িতে নিয়ে এসে চালানোর পরে দেখলাম ওয়াশিং মেশিনটি ঠিক ভালোভাবে কাজ করছে না এটিতে চার্জ খুব বেশি খাচ্ছে তাছাড়াও ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার পরে কাপড়গুলো খুব ভালোভাবে কাচা হচ্ছে না এবং জল রয়ে যাচ্ছে মনে হয় ওয়াশিং মেশিনটির কিছু খারাপ আছে তাই আমি আমার মনে হয় আমি কি ওই দোকান থেকে ওয়াশিং মেশিনটি কিনি কিনে ভুল করলাম এছাড়া ওয়াশিং মেশিনটির কালারটিও দেখছি আস্তে আস্তে করে উঠে যাচ্ছে তাই আমি এটিকে নিয়ে খুবই চিন্তিত আছি